হ্যাঁ এটা সত্যি যে বাচ্চারা অতিরিক্ত স্ক্রিন টাইমের জন্যে খেলাধুলা বেশি করে না এখন অনেক অনলাইন গেমিং হয়েছে যেটা তারা মোবাইলে সহজেই পায় হাতের কাছে এবং সেখানেও তারা পাঁচ জন ছ জন মিলে শেয়ার্ড মোডে খেলতে পারে এবং সেইগুলো তাদের চিত্তাকর্ষক কারণ এটা নতুন কারণ এখানে একটা একটা ব্যাকগ্রাউন্ডে একটা ভালো গ্রাফিক্স কাজ করে যেটাকে তাদেরকে ত্ সেই খেলাগুলোকে আকর্ষণীয় করে তোলে সেগুলোকে চিত্তাকর্ষক করে তোলে সেই খেলাগুলো খেলে তারা এখন আনন্দ পায় এবং মজা পায় তো সেই কারণে বাচ্চারা খেলতেও কম যায় বাইরের আ আউটডোর গেমস খেলতে বা অন্যান্য যেগুলো ফিজিক্যাল খেলাধুলা রয়েছে সেগুলো খেলতে কম যায় বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করা উচিত উদ্বুদ্ধ করা উচিত একটা যদি আরও পাড়ার কিছু বাচ্চা থাকে তাহলে সেইটা একটা খুব সহজেই হয় যেটা একটা টিম করে বা চার পাঁচ জন বাচ্চা মিলে কোনো ক্রিকেট ফুটবল বা অন্যান্য যে সমস্ত ফিজিক্যাল অ্যাক্টিভিটির খেলা রয়েছে সেগুলো তারা খেলতে পারে মাঠে রোজ দিন নিয়ে যাওয়া উচিত বাচ্চাদেরকে যাতে তারা মাঠে রোজ যেতে যেতে একটা তাদের মধ্যে একটা নিজেদের মনের মধ্যেও একটা আকর্ষণ তৈরি হবে মাঠের মধ্যে খেলার মাঠের মধ্যে খেল খেলা দেখতে নিয়ে যাওয়া উচিত যাতে তারা সেই পরিবেশটা পায় সেই পরিবেশটাকে বুঝতে পারে এবং সেখানে খেলার যে আনন্দ সেখানে খেলার যে পরিবেশ সেটা নিজের মনের মধ্যে যে কতখানি আনন্দ দেয় কতখানি কিছু কত কিছু শেখায় সেটা যত তাড়াতাড়ি তাদেরকে সেই উপলব্ধিটা দেওয়া যাবে বা সেই সেই পরিবেশটার মুখোমুখি করা যাবে ততই তারা খেলার প্রতি আগ্রহ দেখাবে এবং আরও বাচ্চাদেরকেও অন আরও অনেক বাচ্চাদেরকেও একসাথে মিলে কোনো মাঠে খেলতে বা কোথাও কোনো চড়ুইভাতিতে গিয়ে খেলাধুলার একটা বন্দোবস্ত করতে বা কোনো খেলাধুলার প্রতিযোগিতা করে যদি এক দিন বা দু দিনের জন্যে কয়েকটা খেলার প্রতিযোগিতা বানিয়ে এবং সেখানে যারা প্রথম দ্বিতীয় বা তৃতীয় এরকমভাবে তাদেরকে পুরস্কৃত করে বা কিছু সান্ত্বনা পুরস্কার দিয়ে হোক তাদেরকে উদ্বুদ্ধ করা যেতে পারে তো সেই সমস্ত ব্যাপারগুলো রয়েছে যারা আরও কিছু খেলা আছে যেখানে কিছু বাচ্চা বা ছেলে মেয়ে যদি কিছু খেলা ভালো খেলে তাদেরকে যদি পরের স্তরে বা কোনো

অনুপ্রাণিত হবে তাদের কিছু তাদের সেই সেই পথে চালিত করে নিজের কেরিয়ারটাকেও যদি সেই পথে দেওয়া যায় তাতে তাতেও তারা আরও খুশি হবে এবং বাড়ির বাবা মা বা অন্যান্য পাড়াপড়শিরা পাড়াপড়শি ছেলে মেয়েরা তারাও সেই পথে তা তাকে দেখে উদ্বুদ্ধ হবে এবং সেই পথ ধরতে চেষ্টা করবে তো এই সমস্ত কিছু রয়েছে যেগুলো আমরা করতে পারি যাতে অনস্ক্রিন শুধুমাত্র কাজকর্ম না করে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ফিজিক্যাল খেলাধুলার মাধ্যমে ছেলেদেরকে আমরা তাদেরকে ভালো পথে চালিত করতে পারি